হ্যাঁ বলছি আমি না আপনার কাছ থেকে দুধ নিতে চাইছি কাল থেকে শুরু করতে পারবেন কি দুধ দেওয়া হ্যাঁ কারণ আমার একটা ছোটো দোকান করেছি এই নতুন আর কি শুরু করেছি তো ভাবছি ওই চা বা দুধের যেই আইটেমগুলো হয় সেই আইটেমগুলো তৈরি করব তো তার জন্য দুধ নিতাম আর কি আপনি দিতে পারবেন আমাকে আমাকে প্রতি হ্যাঁ কাল থেকেই দিতে হবে হ্যাঁ দুটো করে পাউচ দিতে পারবেন হ্যাঁ দাম কী রকম কী নেবেন মানে মান্থলি টাকা নেবেন না এমনি প্রতিদিন হিসাবে মান্থলি কত করে নেন পাঁচশোর পাউচ দুটো নেব মানে এক কিলোই দাঁড়াচ্ছে সে প্রথম প্রথম বলতে দেখুন একটা তো বাজেট থাকে না মানে যে এরকম একটা দাম নেব সেরকম দাম আমাকেও তো হিসাব করে চলতে হবে সেই জন্যই জিজ্ঞাসা করছি আপনি কালকে আপনি কালকে তাহলে এদিক দিয়ে কখন আসবেন হ্যাঁ একদম বাজারের সামনে আচ্ছা আমাকে তাহলে একবারটি কল করবেন কালকে যদি আসেন হ্যাঁ আচ্ছা আর দুধটা ভালো হবে তো হুম সে তো নয় দেখে নেব কিন্তু আমি চাইছিলাম যে দুধটা একটু ভালো হয় নতুন নতুন যেহেতু দোকান সেই জন্য আর কি জিজ্ঞাসা করছিলাম আমার মিষ্টি দোকানের লোকটাই বলল যে আপনার কাছে দুধ নিতে সেই জন্য আর কি আর আমি আর একটা কথা বলতে চাইছিলাম যে এখন তো মাসের অর্ধেক তো এই মাসের টাকাটা কীভাবে কী নেবেন ওই জন্য আরও ফোন এখনই করলাম আর কি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আপনি সকালে সাড়ে আটটার দিকে আসবেন তাই তো আচ্ছা ঠিক আছে আমাকে ফোন করে নেবেন তাহলে আসার আগে হ্যাঁ তাহলে আমিও আপনার মানে আমার দোকানটা আপনি চিনে নিতে পারবেন আর কি ওটাই ভালো হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে